প্রথম বছরে নবজাত শিশু তো ওদের একটু সব সময় খেয়াল রাখা দরকার কেননা ওরা কোথায় পায়খানা পেচ্ছাপ টেচ্ছাপ করে ফেলবে তার দিকে লক্ষ্য রাখা দরকার তারপর মনে করো না ওই যে কাঁটা কান এগুলো ওইগুলো ডেটল জল দিয়ে ধুয়ে ভালো রৌদ্রের মধ্যে খেলিয়ে সেগুলো শুকনো করা দরকার এইগুলো মানে আমাদের করতে হবে তাছাড়া মনে করো না এবার এরম হয়তো নবজাত শিশু নিয়ে হয়তো পাড়ায় যাচ্ছি বয়স্করা বললে হ্যাঁ রে এইটুকু বাচ্চা বাইরে নিয়ে এসেছি একটা কাজলের টিপ দিতে পারছি না আবার হয়তো ওদের একটুখানি ওই কপালে একটা কাজলের টিপ দিই পাউডার মাখাই এইভাবে ওদের রাখতে হবে আর তাছাড়া আরেকটা কী জানো মনে করো না ওই বাচ্চাটাকে নিয়ে হয়তো বলছি মনু বাবা বলো মা বলো দাদা বলো এই সব ওদেরও শেখানো দরকার ও তাছাড়া ইয়েদের মনে করো না এবার হয়তো খিদে পেয়েছে তাদের ঠিক টাইম মতোনও খাওয়ানো দরকার এইগুলো কিন্তু আমাদের করতে হবে তারপর আরেকটা এখানে হচ্ছে মনে করো না এখন ঘরে ডাক্তাররা দেখছি তেল মাখাতে চায় না বাচ্চাদের কিন্তু আমাদের আগে ঠাকুমারা বা মারা বলতো না বাচ্চাদের যতো তেল মাখাবে যতো রোদে দেবে এদের হাড় শক্ত হবে সেই জন্য আমরা কী করি বাচ্চাগুলোকে এখনো পর্যন্ত আমরা তেল মাখিয়ে রোদে দিই কিন্তু ডাক্তাররা তা বলে না তবু আমার মা বাবারা বা ঠাকুমা বলে বলে তাও আমরা তাদের তেল টেল মাখিয়ে রোদে দিই এইভাবে ওদের আমরা রাখি